আমাদের স্কুলে সব বিষয়ে পড়াশোনা করানো হয় যেমন বাংলা অঙ্ক ইংরাজি ভূগোল বিজ্ঞান ইতিহাস আরও বিভিন্ন রকমের বিষয়ে যেমন ধরুন একাদশ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান দর্শন কম্পিউটার আরও অনেক ধরনের বিষয়ে পড়ানো হয় শিক্ষকরা খুবই ভালো তারা খুব যত্ন সহকারে ভালো করে বুঝিয়ে পড়ান কোনো ছাত্র ছাত্রী যদি একেবারে না বোঝে তাদেরকে ধরে ধরে বারবার করে বুঝিয়ে দেন এবং খুব ভালোভাবে শিক্ষা দিয়ে থাকেন আমাদের স্কুলের শিক্ষকরা খুবই সুশিক্ষিত আমাদের যখন কোনো বিষয়ে খুব সমস্যা হয় তাঁরা খুব যত্ন সহকারে নিজের বাড়ির ছেলে মেয়ের মতো করে আমাদেরকে বুঝিয়ে দেন